হ্যাঁ আমি অবশ্যই অপ্রচলিত সাঁতার পদ্ধতি সাঁতার পদ্ধতিভাবে চেষ্টা করেছি কারণ গ্রামে গঞ্জে যেরকম সাধারণ ছেলে মেয়েরা হয় তাদের এখানে অনেক পুকুর টুকুর আছে পুকুরে গিয়ে তারা অনেক ধরনের অনেক রকম ভাবে সাঁতার কাটতে পারে উল্টো দিকে সাঁতার কাটতে পারে ডুব দিয়ে অনেক দূর যেতে পারে এগিয়ে যেতে পারে দুই হাত প্রসারিত ভাবে পুকুরে অনেকক্ষণ ভাবে শুয়ে থেকে যেতে পারে ভেসে থেকে যেতে পারে আর যেমন ছেলে মেয়েরা অনেক রকমভাবে এই সাঁতার কাটতে পারে তারপরে যোগব্যায়ামের ফলে আমাদের হাত পা অনেক মানে প্রসারিত হতে পারে আমাদের কোনও কষ্ট হয় না সাঁতার কাটার সময়ে সেই আমাদের হাত পায়ের ব্যাথা হয় না কোমরের ব্যাথা হয় না সাঁতার কাটলে শরীর ভালো থাকে যোগব্যায়াম টোগব্যায়াম করে শরীর ভালো থাকে খুব মনের দিক থেকে আমাদের শান্তির প্রভাব ফেলে মনকে শান্ত করে সাঁতার কাটার ফলে রোগ টোগ রোগ ব্যাধিত জিনিসগুলো শরীরের দিক থেকে সরে থাকে সাঁতারের ফলে অনেক কিছু শরীর ভালো থাকে এবং আমরা এই সাঁতার অনেক কিছু অপ্রচলিতভাবে আমরা আমরা তৈরি করেছি আমরা গ্রামের ছেলে মেয়েরা অনেক সাঁতার কাটতে জানে ভালোভাবে সাঁতার কাটতে জানে